কৃষি ও কৃষকদের জন্য সম্প্রদায় পাওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে ফসল ভাগাভাগি করে দেওয়া ফসল ভাগাভাগি এমন একটি ব্যবস্থা যা কৃষকদেরকে একটি নির্দিষ্ট খামার বা খামারের গোষ্ঠীর ফসলের সদস্যতা নেওয়ার অনুমতি দিয়ে খাদ্য ব্যবস্থার মধ্যে উৎপাদন এবং ভোক্তাদের কাছাকাছি সংযোগ করে এটি কৃষি ও খাদ্য বিতরণের একটি বিকল্প আর্থ সামাজিক মডেল যা উৎপাদক ও ভোক্তাকে চাষের ঝুঁকি ভাগ করে নিতে দেয় এই মডেলটি নাগরিক কৃষির একটি ইস্থানীয় বাজারের মাধ্যমে সম্প্রদায়ের বোধকে শক্তিশালীও করে তোলে সম্প্রদায় সমর্থিত কৃষিকে প্রথমে অনুশীলন হিসেবে বিবেচনাও করা যেতে পারে পণ্য ও পরিষেবা উৎপাদন ও বিতরণ সম্প্রদায়ের ব্যবস্থাপনার একটি ভালো সুযোগ তাছাড়াও খাদ্য সরবরাহের মাধ্যমে বাজারের মধ্যেকার খাদ্য সরবরাহের অনুভূমিক পরিপূরক তাই খাদ্যের উপর রাষ্ট্র বন্টন ও নিয়ন্ত্রণ চালানোর মাধ্যমেও আমরা সম্প্রদায়ের সমর্থন পেতে পারি